হ্যাঁ আমি আমার স্কুলে আঁকা শিখেছি আমি ভালো কলেজ বা কো কোর্স সম্পর্কে জানি যে শিল্পীদের সাহায্য করবে সেটি হল তুলির টান একাডেমি এবং তাছাড়াও শান্তিনিকেতনে ফাইন আর্ট ইত্যাদি এসব গোছ ক ক করা হল শিল্পীদের জন্য খুবই উপকারি আমার শিল্প কর্ম জীবনের জন্য আমার যে সব লক্ষ্য বা আকাঙ্খা আছে সেগুলি হল আঁকা আঁকা হল আমার আমার এক প্রথম ভালোবাসা বা যে ভালবাসাকে পূরণ করতে দেরি না না চা কেই না চায় সে জন্য আমি আমার লক্ষ্য অর্জন করার জন্য আমি খু আমি একটি আশঙ্কার মধ্যে দিয়ে আছি কিন্তু আমার লক্ষ্য পূরণ হওয়াটাও চাই হ্যাঁ আমার এই লক্ষ্য পূরণ করার জন্য আমার একটা খুব প্ল্যানিং আছে আমি শান্তিনিকেতনে আর আর্ট কলেজে যেতে চা যেতে চাই এবং সেখান সেখানেও পড়াশুনা করে এবং সেখান থেকে আঁকা শিখে বা ফাইন আর্ট ফাইন আর্ট করে ফাইন আর্ট একাডেমি থেকে শিক্ষা গ্রহণ করে সেখানকার সুন্দর পর পরিবেশে ড্রয়িং করে আমার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই আম এইগুলি হচ্ছে আমার লক্ষ্য